বর্তমানে আমি বই বিশেষত পুরুলিয়ার ইতিহাস সম্বন্ধে জানার যে বইগুলি রয়েছে সেই বইগুলি পড়াশোনা করি এই বইগুলো থেকে আমি আমাদের প্রাচীন পুরুলিয়া তথা মানভূম সেই সময়কার মানভূম অঞ্চলে যে সমস্ত সংস্কৃতি ছিল সেগুলো সম্বন্ধে অনেক কিছুই জানতে পারছি এই বইগুলি পড়ার জন্য বর্তমানে আমি আমাদের পুরুলিয়ার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে পড়াশোনা করি সেখানে অনেক পুরাতন পুরাতন বই পাওয়া যায় এই বইগুলি থেকে জানতে পারি পুরুলিয়ার মানভূম ইতিহাসে তখনকার স্বাধীনতা সংগ্রামীদের কথা বা পুরুলিয়ার যে পুরাতন কালচার ছৌ ঝুমুর ভাদু টুসু এগুলির উদ্ভব কীভাবে হয়েছিলো ধীরে ধীরে কীভাবে লোপ পেয়ে যাচ্ছে এগুলো সম্বন্ধে জানতে পারি এবং এগুলো জানার পর আমার মনে হয় যে আমাদের পুরুলিয়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই বইগুলি সবারই পড়া উচিত বা এই বইগুলি পড়ে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য সে সংস্কৃতি যাতে শেষ না হয়ে যায় তার ব্যবস্থা করার করার কথা ভাবতে হবে সবাইকে বা সংরক্ষণ করতে হবে